হ্যালো হ্যাঁ বলো বলুন কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ ইয়েস বলুন কী সমস্যা

ও তো আপনি কী করতে চান এখন তো ডিভোর্স নিতে চান ডিভোর্সটা তো এ সঙ্গে সঙ্গে হয় না আপনাকে ছ মাস অপেক্ষা করতে হবে অনেক রিচুয়াল আছে সেগুলোকে ঠিকঠাক করে করতে হবে তার পরে দেখা যাবে অসভ্য এক তরফ থেকে তো কথাটা হয় না কথাটা দেখতে হবে আপনি যদি না থাকতে চান তাহলে আম সেরকমভাবে কাগজপত্র জমা দিয়ে প্রমাণ টোমাণ দেখাতে হবে দেখিয়ে তার পরে ব্যবস্থা নেওয়া যাবে ও ঠিক আছে ঠিক আছে আপনার বাড়িটা কোথায় বলছি আপনাদের বাড়িটা কোথায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও কে